হ্যালো হ্যাঁ আমি যোগাসন শেখাই কোনও প্রয়োজন হলে জানাতে পারো বাচ্চা কাচ্চাদের কোনও বাচ্চাকাচ্চা আছে তাহলে আমি পাঠাতে পারো হ্যাঁ বা কোনও বিষয় সম্পর্কে জানার থাকলে জিজ্ঞাসা করতে পারো আমার কাছে না সপ্তাহে তিন দিন করি হ্যাঁ হ্যাঁ বিভিন্ন বিভিন্ন যোগাসনগুলা শেখানো হয় হুম সকালে সাতটার থেকে নটা পর্যন্ত

হুম ঠিক আছে তারা যেন তৈরি হয়ে আসে হ্যাঁ হ্যাঁ ওরা যেন ওই ভালো স্কিন ফিটিং জামা এবং গেঞ্জি জামা এবং প্যান্ট পরে আসে হ্যাঁ আর তিন দিন সোমবার বুধবার আর শুক্রবার হুম সকাল সাতটা থেকে নটা পর্যন্ত হ্যাঁ

সেই বিভিন্ন রকমের যোগাসন তাদেরকে শেখানো হয় হ্যাঁ হ্যাঁ এবং যত্ন সহকারেই সেগুলোকে হ্যাঁ শেখানো হয়

হ্যাঁ তাহলে ঠিক ঠিক আছে হুম ঠিক ঠিক ঠিক আছে পাঠিয়ে দেবে হ্যাঁ হুম রাখছি